হ্যালো হ্যাঁ বলুন হুম দিদি আপনার কখন লাগবে একটু বলুন বলছি খাদিম হয়ে গিয়েছে এবার স্টিচ করাটাই বাকি আছে দিতে পারব বলতে দিদি আমি চেষ্টা করব কেন না আমার আরও তো কিছু এমার্জেন্সি কাজ আছে আর তা নয় দিদি বলছি এখন তো পুজোর সিজিন তো আমার হাতে একটু কাজ আছে তাই জন্য আমি চেষ্টা করব আপনি আমার অনেক পুরনো খরিদ্দার তো আমি জানি আপনাকে আমি চেষ্টা করব যেহেতু আপনি আমি চাইব না আপনার কাজটা মিস হয়ে যাক কুড়ি তারিখের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দিদি কেমন আচ্ছা আমি বলছিলাম যে আপনার গলার যে ডিজাইনটা ওটা রাউন্ড ছিলো না বোট নেক ছিলো আর চেন ফিতে সব করতে হবে তো না দিদি আপনি তো বলে গিয়েছিলেন তবুও আমি নিজে শিওর হওয়ার জন্য আর একবার জেনে নিলাম আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি তাহলে ওই ফাইনাল রইলো আমি আপনার জামাটা কুড়ি তারিখের মধ্যে রেডি করিয়ে দেবো আপনি নিতে আসবেন কেমন রাখছি তাহলে ভালো থাকবেন